আমার রাজ্যের সাংস্কৃতিক প্রচয়ে পরিচয়ে বাংলা ভাষা এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমার মনে হয় বাংলার যে জাতীয় সঙ্গীত জনগনমন অধিনায়ক জয় হে সেটা আমরা গাই এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টানে বাংলা যে সমস্ত গান আছে রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে সমস্ত গান আমরা গাই এবং এই রকমভাবে আমাদের রাজ্যে সাংস্কৃতিক পরিবেশে বাংলা ভাষা এক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে